আমার রাজ্যে শিক্ষা ব্যবস্থা বাংলা ভাষার ভালোই ভূমিকা আছে এই বাংলা ভাষা রাজ্যের বিভিন্ন আঞ্চলিক ভাষার সাথে সাথে বাংলা ভাষাকে রাখা হয়েছে আঞ্চলিক ভাষার চেয়ে বাংলা ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাজ্যের প্রত্যেক অফিস আদালতে বাংলা ভাষার বিশেষভাবে ব্যবহার করা হয় বাংলা ভাষা আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা বলে মনে করা হয় বাংলা ভাষা বাঁচিয়ে রাখার জন্য এখনও সংবাদ মাধ্যমের যে সমস্ত টিভি চ্যানেলগুলো বা সিরিয়াল বাংলা ছায়াছবি বাংলা চিত্রনাট্য বিভিন্ন দিকগুলো এখনও বাংলা ভাষা যথাযথভাবে পূর্ণতা পেয়েছে এবং পাচ্ছে যেমন সংবাদ মাধ্যমের মধ্যে যেমন খবরের কাগজ

রাজ্যে প্রত্যেকটা খবরের কাগজ

বাংলা ভাষাতেই লেখা হয় এবং বিভিন্ন খবর বাংলা পত্রিকার মাধ্যমে আমাদের যে সমস্ত পত্রিকা বিক্রি হয় সবই বাংলা ভাষার লেখা হয় বাংলা ভাষার বাঁচিয়ে রাখার জন্যে বাঙালিরা বিভিন্ন সময়ে বইমেলা আয়োজন করে থাকে বিভিন্ন শহরে গ্রামে এই সমস্ত বইমেলাতে বহুদিনের বাংলা ভাষা উপন্যাস গল্পগুচ্ছ পুরানো দিনের বিভিন্ন বাংলা ভাষার বই সেখানে ক্রয় বিক্রয় হয় বাংলা ভাষা আমাদের রাজ্যের প্রধান ভাষা এই ভাষা আমাদের চিরকালের এক অত্যন্তপূর্ণ গুরুত্বপূর্ণ ভাষা বলে মনে করি এবং বাংলা ভাষা আমাদের কাছে মাতৃভাষা সম